আমার এলাকায় সারা বছর বিভিন্ন আবহাওয়ায় যে সকল ফসল হয় গ্রীষ্মকালে খরিফ মরশুমে ধান হয় পাট হয় এবং পাট চাষের খুব উপযোগী হয় এছাড়া বিভিন্ন ধরনের সবজি হয় লাউ কুমড়ো করলা এই সবজিগুলো হয় এই আবহাওয়ায় এছাড়া শীতকালে কি হয় না সবজি বিভিন্ন হয় বাঁধাকপি ফুলকপি আলু সর্ষে তিল বর্ষাকাল যেমন কোন আবহাওয়ায় যেসব আবহাওয়ার ফসলগুলো হয় বর্ষাকালে হয় পাট হয় ধান হয় এবং শীতকালে বিভিন্ন ধরনের শাক সবজি হয়ে থাকে বাঁধাকপি ফুলকপি ওলকপি বিভিন্ন ধরনের শাক সব পালং শাক এবং বিভিন্ন ধরনের যে ফুলগুলো হয় শীতকালীন ফুল চন্দ্রমল্লিকা ডালিয়া এই সমস্ত ফুলগুলো হয় তিল সর্ষে আলু এগুলো সমস্ত শীতকালের জন্য উপযোগী এবং বর্ষাকালে পেয়ারা নানা ধরনের ফল হয় আবার গ্রীষ্মকালে লিচু হয় পেয়ারা হয় আরও আম জাম তরমুজ এ সমস্ত ফসলগুলো হয়ে থাকে